আমার সাথে ঘটতে থাকা বর্তমান এক বছরের মধ্যে একটি বিশেষ ঘটনা যেটি আমি প্রত্যক্ষ করছি সেটি হল ক্রিকেটের গ্রাম বাংলায় ক্রিকেট খেলার বেশ কিছু তারতম্য লক্ষ্য করতে পারছি আমার সময়ে তৎকালীন আমি যখন হ্যাঁ পঠন পাঠন করেছি বা আমার শৈশব পার করেছি তখন যে যেভাবে ক্রিকেট খেলা হতো বর্তমানের ক্রিকেট খেলা দেখছি তা সম্পূর্ণ অন্য রকম গ্রাম বাংলায় খেলা হচ্ছে যেমন আমরা তখন ফুল হ্যান্ড ক্রিকেট খেলতাম যেটা আই সি সি নিয়মে যেই খেলা হয় সাধারণত সেই নিয়মের মধ্যেই আমরা খেলাধুলা করেছি বা খেলাধুলা করতাম কিন্তু বর্তমান প্রজন্ম দেখছি সাধারণত এই শর্ট পিচ খেলা যেটা চার মারা খেলা খুব অল্প কিঞ্চিৎ জাগার মধ্যে ছয় মারলে সেটা না কি আউট চার মারতে হবে এরকম একটা খেলার প্রচলন এসেছে এছাড়া শর্টে লং বলে একটা খেলা আসছে যেটা শর্ট পিচ বল করতে হয় এবং ফুল পিচ মানে সমস্ত কিছু ফুল পিচের নিয়মে ব্যাটিং ফুল পিচের নিয়মে সমস্ত কিছু করতে পারো কিন্তু বোলিং শর্ট পিচের একটা বিশেষ নিয়ম প্রচলন হয়েছে যেটা পশ্চিমবঙ্গে বিশেষ প্রাধান্য পাচ্ছে বর্ত্মানে বলে দেখতে পাচ্ছি তা আমার সময়ে এরকম কিছু ছিলো না তো শেষ এক বছরের মধ্যে ঘটার আমার জীবনে একটি বিশেষ মনে রাখার মতো বা মনে বলতে পারার মতন ঘটনা বলতে ক্রিকেট খেলার এই তারতম্য আমি বলতে পারি তবে এই ক্রিকেট খেলার তারতম্যের বা এই পরিবর্তনের পেছনেও বিশেষ কারণ রয়েছে আমার সময়ে তৎকালীন দিনে যথেষ্ট মাঠঘাট ছিলো যার জন্য ছেলেরা বড় মাঠে যেয়ে আই সি সি নামে যে ফুল পিচ খেলা সেই খেলা খেলতে পারত কিন্তু বর্তমান দিনে মাঠ খুব কমে গিয়েছে বা খেলার মাঠ খুব কম রয়েছে বিশেষ বিশেষ এলাকায় থাকলেও বেশিরভাগ জায়গায় খেলার মাঠ নেই বললেই চলে তো যার জন্য ছেলেরা বাধ্য হয়ে সেটার খেলাটাকে একটা শর্টে বা ছোটো সংস্করণ নিয়ে এসেছে শর্ট পিচ খেলা যেটা খুব অল্প জায়গার মধ্যেই খেলা যায় এবং তারা তার মধ্যেই বিনোদন করে থাকেন বা খেলাধুলা করে থাকে আর শর্টে লং খেলাটা সেই তুলনায় একটু বিহত জায়গা লাগে কিন্তু ফুল পিচ বল করার মতন বর্তমানে দক্ষ বোলার বা সেরকম প্রচলনটাই নেই সংস্কৃতিটাই বদলে গিয়েছে গ্রাম বাংলায় যেখানে খেলার মাঠ রয়েছে যথেষ্ট সেখানে সেটা প্রচলন থাকলেও জায়গায় জায়গায় নীল হয়ে গিয়েছে জাজ্জন্য সেখানকার ছেলেপুলেরাও বাধ্য হয়ে এই ধরনের এই রকমের পন্থা অবলম্বন করছে বলে আমি মনে করছি তো এই রকম ঘটনা ঘটছে এই জন্য এক বছরের মধ্যে বলতে গেলে ঘটা ঘটনা যেটি সেটি হল ক্রিকেট খেলার তারতম্য আমি লক্ষ্য করছি বর্তমানে আমরা শৈশবকালে যে ধরনের ক্রিকেট খেলেছি বর্তমান ছেলেরা অন্য নিয়মে একটি বিশেষ ধরনের খেলা শর্টে লং খেলা বা শর্ট পিচ খেলার প্রচলন করেছে এটি একটি ঘটে যাওয়া ঘটনা